আমার প্রথম রান্নার অভিজ্ঞতা বলতে আমার মা যখন মামাবাড়ি যায় আমি তখন রান্না করেছিলাম আমার প্রথম রান্নাটি হল মাংস রান্না কিন্তু ভয়ও লাগছিল এতে ভয়ও লাগছিল এবং ভয় রান্না মনে হয় প্রথম করছি কি করব ওই জন্যে প্রথমে রান্না করতে ভয় লাগলেও মনটা আনন্দও লাগছে যে বাবাকে মাংস করে খাওয়াবো এইটা প্রথমে রান্নার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে লিয়েছিলাম এবং ধুয়ে সেটাকে তেল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে আবার তেলটা গরম হতে পাঁচ জিরা শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়েছিলাম এবং বসিয়ে যখন কোষতে কষাও অনেকক্ষণ ধরে কষা হচ্ছিল কষার পরে তারপরে যখন জল ঢেলে আলু দিয়ে আলু দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিলাম দিয়ে জল ঢেলে যখন মানে মাংসটা ফুটে এলো ফুটে অনেকক্ষণ ফোটার পর আমি বাবাকে খেতে দিয়েছিলাম এবং সেইদিনও তখন আমার খুব মনটা আনন্দ হয়ে হয়ে উঠেছিল